হ্যাঁ আমি একটি দরিদ্র সেবা পাওয়ার জন্য আমি মনে করি দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা ঠিক মতন হয় না এবং কি তাকে শরীর খারাপ হলে বাড়িতে রেখে তাকে ঠিক মতো লোকও পাওয়া যায় না নিয়ে যাওয়ার জন্য হসপিটালে এবং সময় মতো নিয়ে যাওয়া যায় না আর সময় মতন গেলেও সময় মতন ভর্তি করা হয় না এবং তাকে সময় মতো চিকিৎসাও করা হয় না তার ফলে সেই রোগী ওষুধও পাচ্ছে না আর সময় মতো চিকিসসা না হওয়া জন্য রোগী খুব দুর্বল হয়ে পড়ে এবং ওষুধও দেওয়ার জন্য না দেওয়ার জন্য সে খুবই সময় মতন মারাও যায়